গতকাল মোবাইল ফোন চার্জার এবং হেডফোন তিনটে একসঙ্গেই কিনেছিলাম মোবাইল তো এখন ঠিকই আছে দেখতে পাচ্ছি কিন্তু হেডফোনের একটু সমস্যা হচ্ছে দামের তুলনায় যেটা আমি আশা করেছিলাম সেই অওয়াজ কিন্তু নেই এবং ডান দিকের থেকে বাম দিকের আওয়াজ তুলনামূলক কম এবং যে মিউজিক চলছে তাতে কিন্তু স্পিকার সম্ভবত কাটা হলেও হতে পারে একটা অন্য রকম চ্যারচেরে আওয়াজ আসছে তো মোবাইল চার্জার চার্জ তো ঠিক হচ্ছে কিন্তু হেডফোনটা আমার পছন্দ হয়নি ঠিক আছে কি করা যাবে কেনা হয়ে গেছে আর কি করবো